ইন্টারনেট ও সংবাদপত্রগুলি উপলব্ধে অনেকগুলি ব্যাংকের নীতি সম্পর্কে আমরা অবহিত রাখতে কম ভূমিকা অনেকটাই ভূমিকা পালন করে সেটা যেমন কোনো আমরা যদি কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে যাই সেকানে ইন্টারনেটের মাধ্যমে আমরা কোনো ব্যাংকে না গিয়েই সে ঘর থেকেই জানতে পারবো বাড়ি থেকে জানতে পারবো যে কতোটা কোন কোন ডকুমেন্টস লাগছে এবং সেটা গিয়ে সহজেই ব্যাংকে যেয়ে অ্যাকাউন্টটা খোলা যেতে পারে তাছাড়াও কোনো ব্যাংকে কতো টাকা রাখতে পারবো না পারবো যদি আমি যে সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখি কতোটা টাকা রাখতে পারবো বা কারেন্ট অ্যাকাউন্টে টাকা রাখলে কতোটা টাকা রাখতে পারবো কতোটা চার্জ কাটবে সেটা আমরা সহজে ইন্টারনেটের মাধ্যমে জানতে পারবো বা সংবাদপত্রের মাধ্যমে জানতে পারবো তাছাড়াও কোনো ব্যাংকের কতোটা ইন্টারেস্ট সেটাও আমরা ইন্টারনেটের মাধ্যমে জানতে পারবো বা সেভিংস অ্যাকাউন্টে কতোটা টাকা রাখতে পারবো সেটাও ইন্টারনেটের মাধ্যমে জানতে পারবো এর পক্ষে আমাদের দৈনন্দিন জীবনে অনেকটাই সুবিধা হয় এবং কোনো ব্যাংকের কোনো রীতি নীতি চেঞ্জ হলে সেটা আমরা সংবাদপত্রে যদি প্রকাশিত হয় সেটা সংবাদপত্রের মাধ্যমে খুব সহজেই জানতে পারবো বা ইন্টারনেটের মাধ্যমে সেই থেকে সেইগুলো আমরা সু সহজেই জানতে পারবো এর ফলে ইন্টারনেট বা সংবাদপত্র আমাদের রীতি নীতি সম্পর্কে জানানোর জন্য খুবই ভালো ভূমিকা পালন করেছে এর জ এর ফ তাছাড়াও ইন্টারনেটের মাধ্যমে আমরা কোনো ব্যাংকের যদি কোনো রকম রীতি নীতি চেঞ্জ হয় বা কোনো রকম যদি প্রবলেম হয় বা কোনো ব্যাংকের যদি কোনো রকম ফিনান্সিয়াল প্রবলেম দেখা দেয় সেই সব দিক দিয়েও আমরা ইন্টেরনেটের মাধ্যমে বা সংবাদপত্রের মাধ্যমে দৈনন্দিন জীবনের খবর আমরা সেটা নিজে আরাম সু খুব সহজেই আমরা বাড়িতে বসে সেগুলো শুনতে পারবো বা দেখতে পারবো বা পড়তে পারবো এর ফো এর ফলে ইন্টেরনেট এবং সংবাদপত্র আমাদের জীবনে দৈনন্দিন জীবনে খুব ভালো একটা নিয়ম পালন করেছে